আজকাল বিয়েবাড়ি মানেই বড় বড় উপহার বড় বড় পুরষ্কার এছাড়াও বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া দেওয়া নেওয়া হয়ে থাকে এছাড়াও মেয়ের বিয়েতে বিশেষ করে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া হয় বিভিন্ন মানুষজন বিভিন্ন ধরনের প্রেজেনটেশেন দিয়ে থাকে বিয়েবাড়িতে কেউ কনেকে বিভিন্ন ধরনের শাড়ি দেয় কেউ কনের ব্যবহারের সামগ্রী দিয়ে থাকে এছাড়াও বিভিন্ন রান্নার সামগ্রী ঘর ঘর ঘরের ব্যবহার দৈনন্দিন জীবনের ব্যবহারের বিভিন্ন ধরনের সামগ্রী দেওয়া হয়ে থাকে কনেকে এছাড়াও অনেক গ্রামাঞ্চলের দিকে একটি খুব বাজে ঘটনা চালু রয়েছে যেটি হল যৌতুক সে সব বেশ কিছু অঞ্চলে মেয়ের বিয়ের সময় ছেলের বাড়ির থেকে যৌতুক নামে একটি জঘন্যতম জিনিস নেওয়া হয় যেটিতে তাদের দাবি থাকে কখনো টাকা পয়সা জিনিসপত্র এছাড়াও তারা আনো অনেক কিছুই দাবি করে থাকে এই যৌতুকে এটি এটি খুবই একটি বাজে প্রথা যেটি শহরাঞ্চলের দিকে এখন প্রায় বন্ধ হয়ে গিয়েছে কিন্তু গ্রামাঞ্চল প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই প্রথা এখনও দেখা যায় এই প্রথার অবলুপ্তি ঘটানোর জন্য আমি কঠোরভাবে বিরোধিতা কঠোরভাবে একটি আইন হোক এটি চাই এই প্রথা বিলুপ্ত হোক সমস্ত অঞ্চল থেকে তবে তবে মেয়ে এই সমস্ত ইয়ে থেকে এই সমস্ত ঘটনা থেকে রেহাই পাবে বলে আমার মনে হয়